হ্যাঁ বলছি আপনি কি ওই মাটি বিক্রি করেন তো আমার ওই কিছু মাটি লাগতো আমি একটু পুকুরটা ভরাট করতাম পুকুর ওই একটু ভালো কোয়ালিটির মাটি হলে ভালো হতো তো ওই ওই সব সম্বন্ধে তো আমার অতটা আইডিয়া নেই তো আপনি তো দেখুন না আপনার উপরে এটা ছেড়ে দিলাম কেমন দিলে ভালো হয় আপনি পু আমি পুকুর ভরাট করবো তারপরে নিজস্ব কিছু একটু জায়গা আছে একটু ঠেলে আমি আর কি একটু জায়গা টায়গা মাটি টাটি ঢেলে আর কি একটু ভালো গাছ টাছ ফলন টলন ধরাতে চাইছি ও তো তো তো কেমন কি একটু বললে একটু ভালো হয় তো আপ কুড়ি বস্তা কুড়ি বস্তা পাঁচশো টাকা তো আপনি একটু আমার এখানে একটু সামনা সামনি দেখা হলে ভালো হয় আপনাকে দেখাতে পারতাম যে ক গাড়ি মাটি হলে একটু আমার এই কাজটা একটু সম্পূর্ণ হতো হ্যাঁ তো আপনার হচ্ছে মানে কি বলবো আমার দেখা দেখি আরো লোকেরা আছে ঠিক আছে আমার দেখ আমার আরও কয়েকজন লোক আছে যারা মাটির